গ্রামে যে কিছু খেলা হয় খেলাগুলি কী কী এগুলি কীভাবে খেলবেন সেই খেলাগুলির মধ্যে কী কী যে কোনো একটি খেলা সম্পর্কে বলুন গ্রামে অনেক কিছুই খেলা হয় খোখো কাবাডি হাডুডু তারপরে ক্রিকেট ফুটবল ক্রিকেট ফুটবল নানা রকম খেলা হয়ে থাকে তার মধ্যে সবথেকে আমি একটি কাবাডি খেলার উল্লেখযোগ্য ঘটনা বলতে পারি কারণ সেখানে প্রত্যেকটি দলে এগারোজন করে করে থাকতে হয় এগারোজন করে থাকা হয় কিন্তু কাবাডি খেলার প্রচুর গুরুত্ব রয়েছে এবার হাসি আনন্দ রয়েছে কাবাডি খেলার একজন চোর প্রথমে সে কাবাডি দলের যে চোর সে প্রথমে একদম যায় কিন্তু একজন ধরলে যেই যত জন ধরবে তাকে না আটকাতে পারলে সে তখন হাত যদি ছুঁয়ে দেয় তাহলে সে তখন সব সবাই আউট হয়ে যায় এ কাবাডি খেলাটি খুবই পছন্দের খেলা আমার এই খেলাগুলির মধ্যে যে কোনো একটি খেলা আর কাবাডি খেলাটি হল একটি মানে সবই মানে শরীর স্বাস্থ্য এবং সব দিক থেকে সতেজ থাকতে হবে দুর্বল ব্যক্তিদের খেলা নয় এবং গ্রামে যে খেলাগুলি হয়ে থাকে সে খেলাগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য খেলা হল কাবাডি আর ক্রিকেট হয় ফুটবল হয় খোখো হয় হাডুডু হয় আর তাছাড়াও আমাদের এখানে নানা রকম বাচ্চারা হকি খেলে হকি ব্যাডমিন্টন নানা রকম খেলা খেলতে থাকে এবং খেলাগুলির মধ্যে সবই গ্রাম্য পরিবেশকে উন্নত করে তোলে এবং গ্রামের মধ্যেই সবই উল্লেখযোগ্য হয়ে থাকে